বিভিন্ন গ্রামে অঞ্চলে গ্রামে শিক্ষার হার বৃদ্ধি বিভিন্ন কারণ গ্রামীণ অঞ্চলে স্কুল পাঠশালা এবং হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ খুব কম থাকে যেমন বিভিন্ন বিভিন্ন অনেক দূরে এক কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে দূরে স্থানে এই প্রাইমারি স্কুল থাকে বা কলেজ থাকে বা হাই স্কুল থাকে ঠিক আছে তাহলে তার যাতে শিক্ষার হার খুব কমে যায় আর কেউ পড়াশুনা করতে চায় না অত দূর দূরবর্তী স্থানে তাই জন্য কেউ কেউ যায় কিন্তু ওই কিন্তু দূরবর্তী স্থলে স্কুল হলেও কিন্তু শিক্ষার হার অতটাও উন্নত না কারণ এই সব জায়গায় কোনো কোনো স্কুলে বেঞ্চ নেই কোনো কোনো স্কুলে শিক্ষা পড়াতে শিক্ষক পড়াতে চায় না কোনো কোনো স্কুলে কল নেই যাতে খাওয়ার প্রবলেম হয় কোনো কোনো স্কুলে এই জন্যে বাচ্চা বাচ্চা ছেলেরা পড়তে চায় না তাই গ্রামের দিক থেকে গ্রামের দিক থেকে তাই শিক্ষার হার কম কারণ এই কারণে আর শহরের দিক দিয়ে শিক্ষার হার কারণ বেশি শিক্ষার হার বেশি কারণ শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় খুব কাছাকাছিতে স্কুল থাকে এবং ইংলিশ মিডিয়াম স্কুল থাকে যাতে ইংলিশ ভালোভাবে শিখতে পারে এবং জনগণ ভালোভাবে ইংলিশ শিখতে পারে শিক্ষার হার বেশি থাকে জনগণ ইংলিশ শিখে ইংলিশ কথাবার্তা বলতে পারে বিভিন্ন চাকরি স্কুল বা পাঠশালা সব দিকে করতে পারে এই কারণে শিক্ষার হার বেশি শহর অঞ্চলে এবং বিভিন্ন ধরনের ডিগ্রি আছে বড় বড় যিনি বড় বড় স্কুল কলেজ ডিগ্রি এম এ পাস বি এ পাস সব ধরনের ডিগ্রি আছে ওই দিকে কিন্তু গ্রামীণ অঞ্চলে নেই কারণ এই সব অঞ্চলে এখনকার যুগ থেকে আগেকার এখনকার থেকে আগেকার যুগে অনেক কম স্কুল ছিল তাই শিক্ষার হার কম এখন এখন এখন বেশি হয়েছে